হ্যাঁ বিদ্যুতের ভয় সবারই থাকে বিদ্যুতের মাধ্যমে বিভিন্ন ধরনের বিপদ হতে পারে কারেন্টের যারা মানে বেশিরভাগ যারা কারেন্টের কাজ করে আর কি কারেন্টের কাজ খুবই কম মানে খতরনাককারক জিনিস কারণ কারেন্টের কাজ করাটা না খুব রিস্কের হয়ে যায় কারেন্টের কাজ ধরুন আপনি কোনো ওয়্যারিং করছেন বাড়িতে সেখানে কোনো তার বা কোনো কিছু কাজ যুক্ত করছেন ঠিক আছে সেগুলো খুবই প্রয়োজন হয় আমাদের দরকার পড়ে কারেন্টের লাইট জ্বালানো ফ্যান চালানো টিভি চালানোর জন্য আমাদের কারেন্ট দরকার আর ওই কারেন্টের জন্য যদি আপনি ধরুন কাজ করছেন ভিজে পা নিয়ে ভিজে পা নিয়ে যদি আপনি কোনো কিছু কাজ করেন তাতে আপনাকে শর্ট মারবেই তাতে আপনার ক্ষতি হতে পারে আপনি মারা যেতে পারেন ঠিক আছে রক্তকে পুরো জল করে দেয় শর্ট মারলে ওটা খুবই ক্ষতিকর হয় বিদ্যুতের বিদ্যুতের সবথেকে ক্ষতিকর বিদ্যুৎ কখন কী হওয়া যায় সেটা বলা যায় না তার থেকে এড়ানোর জন্য একটাই উপায় যখন কোনো কিছু বিদ্যুতের সম্পর্কে কাজ করবেন জুতো পরে করা দরকার বা কোনো টেবিলে উঠে সেই কাজটা করা দরকার যখন দেখবেন যে লোড শেডিং হচ্ছে বা কোনো সেই জিনিসটাকে বন্ধ করে দেওয়া মানে বাড়িতে কোনো কিছু যদি একটা তারের কোনো প্রবলেম হয় সেইটা মিস্ত্রি ডেকে এনে সে তাকে সঙ্গে সঙ্গে সচেতন করা এই জিনিসগুলো খুবই দরকার কারণ এগুলো না হলে কোনো বিপদ ঘটতে পারে আপনার বাড়িতে বাচ্চা বাচ্চা থাকলে তারা কোনো কাটা তারে পা দিলে সেখান থেকে বড় বড় বিপদ আরে সমস্ত কিছু আরেও হতে পারে ঠিক আছে সেই জন্যই মানে কারেন্টের জিনিস থেকে যত দূর সম্ভব এড়ানো যায় ততটাই ভালো আমাদের পক্ষে কারণ বিপদ বিদ্যুতের বিপদ সবসময় থাকে ঠিক আছে এবার মেঘ চমকালে কারেন্ট বন্ধ করে দেওয়া এগুলো খুবই ইম্পর্টেন্ট